আমার প্রিয় বাংলা শব্দ বা বাক্যংশ হল আমি গর্বিত যে আমি একজন হিন্দু এইটি আমার প্রিয় শব্দ বা বাক্যাংশ কারণ স্বামী বিবেকানন্দ যখন বিশ্ববাসীর কাছে এটি প্রথম বলেছিলেন তখন তিনি গোটা বিশ্ববাসীর কাছে বাংলা ভাষাকে তুলে ধরেছিলেন এই জন্য আমার এই শব্দ বা বাক্যাংশটি খুবই ভালো লাগে আর আমি নিজেকে বাংলা ভাষা হিসাবে গর্ববোধ বাংলাভাষী হিসেবে গর্ববোধ করি কারণ আমি ভারতে জন্মগ্রহণ করেছি এবং বাংলাতে জন্মগ্রহণ করেছি যার জন্য আমার এই বাংলা ভাষাকে খুব ভালো লাগে আর আমার মাতৃভাষাও বাংলা যেই কারণে আমি বাংলা ভাষাকে খুব ভালোবাসি এবং অনেক লোক যারা বাংলা ভাষায় কথা বলে সেই জন্য আমার এ বাংলা ভাষাকে খুব ভালো লাগে আর আমি নিজেকেও বাংলাভাষী হিসাবে খুব গর্ববোধ করি